উনত্রিশ আট ঊনিশশো সাতানব্বই এগারো আট দুহাজার দুই বারো পাঁচ দুহাজার চার তেরো আট দুহাজার দশ চোদ্দো পাঁচ দুহাজার ষোলো